আমার পছন্দের কিছু জায়গা হলো দার্জিলিং গ্যাংটক তারপরে আফ্রিকার জঙ্গল তারপরে প্যারিস তারপরে আমাদের এখানে আছে অযোধ্যা পাহাড় পুরুলিয়াতে তারপরে ভারতে এরকম বিভিন্ন রকম জায়গা আছে যেগুলো আমি দেখতে চাই তাছাড়াও দীঘা আছে এবং সব থেকে পছন্দের যে জায়গা হলো আমার সেটা হলো সমুদ্র আর পাহাড় যেখানে সমুদ্র আর পাহাড় আছে সেইটা আমি খুব ঘুরতে ভালোবাসি সুতরাং এই সব জায়গা যেগুলো আমি বললাম সেইখানেই সমুদ্র আর পাহাড় আছে বলেই আমি ঘুরতে খুব ভালোবাসি কারণ যখন আমি সমুদ্রের সামনে যাই তখন মনে হয় যে সমুদ্রের যে হাওয়াটা সেটা যেন আমার মনটা জুড়িয়ে যায় এই সমুদ্রের যে একটা আওয়াজ ঢেউয়ের আওয়াজ এটা শুনলেই আমার মনটা মনে হয় আমি একটা সুন্দর ঠান্ডা প্রকৃতিতে এসে বসেছি আর তাছাড়া পাহাড় পাহাড়গুলো দেখতে এতোটাই সুন্দর হয় যেমন দার্জিলিংয়ের পাহাড় গ্যাংটকের পাহাড় সিকিম আছে তো এই সব জায়গায় পাহাড়গুলো দেখতে খুবই সুন্দর সেখানে যদি আরও বরফ পড়ে থাকে সেটা অসম্ভব সুন্দর দেখতে হয় এবং এই সব জায়গায় আমি গিয়ে পুরোপুরি থাকতে চাই কিন্তু হয়তো সেই ভাগ্য আমার নেই কিন্তু আমি তাও ঘুরে ঘুরে আমি সবসময় পাহাড়ে আর সমুদ্রের কাছে যেতে চাই যাতে আমার মনটা একটু শান্তি পায় কারণ প্রকৃতিই এমন একটা জিনিস যেটা মানুষের মনকে শান্ত করে